হ্যাঁ রে ভালো আছি তুই কেমন আছিস

হ্যাঁ চলে আয় আমি তোকে ঘুরতে নিয়ে যাবো সে তো খুব ভালো কথা চলে আয় আমি তোদের ভিক্টোরিয়ার মেমোরিয়াল ঘুরিয়ে নিয়ে আসবো এখানেই থাকবি কদিন হ্যাঁ হ্যাঁ আশে পাশে আরো জায়গা আছে ওখানে তোকে আগে মেন না না না ঠিক আছে তুই ভালো করেছিস তো এইবারে পুজোতে চলে আয় তোকে প্রথমেই আমি ভিক্টোরিয়া ঘুরতে নিয়ে চলে যাবো ভিক্টোরিয়া তোকে দেখিয়ে নিয়ে আসবো একদম একটা দারুন জায়গা তুই যত জলদি পারবি চলে আসবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুই এলেই সব দেখতে পাবি তোকে ঘুরতেও নিয়ে যাব এবং সেই জায়গাটার ইতিহাস অতীত সব কিছু জানাবো কিভাবে জায়গাটা তৈরি হয়েছিল কারা তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ তোকে আমি জানাবো এখানে কলকাতায় একটা অন্যতম ঐতিহাসিক জায়গা হচ্ছে ওটা এবং ব্রিটিশরা অনেক বছর আগে ওখানে তৈরি করেছিল খুবই সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুই আয় চলে আয় তারপর তোকে দেখিয়ে আসবো দেখাবো পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা পুরোটা ঘুরিয়ে দেখাবো অনেক বড় জায়গাটা আর পুরোটা শ্বেত পাথরের মার্বেলে তৈরি হ্যাঁ হ্যাঁ তোর গোটা জায়গা ঘুরে দেখতে তো অনেকটা সময় লেগে যাবে একদিন তোকে পুরোটা ভেতরটা দেখাবো বাড়িতে সবাই খুব ভালো আছে রে তোর ওখানে সবাই সব ঠিকঠাক আছে তোর বাবা মা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই চলে আসিস না কোনো অসুবিধা নেই আমার কিছুদিন এই তো ঘরে বসে আছি এইতো তোর আসার অপেক্ষা করছি কবে তুই আসবি কবে তোকে ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ তুই কবে থেকে ছোট্টবেলায় বায়না করেছিলি যে ঘুরতে নিয়ে যাবে দাদু ভিক্টোরিয়া দেখাতে সেই জন্যই তো বলছি জলদি জলদি চলে আসবি তোকে পুরো জায়গাটা দেখাবো দেখাবো ভেতরে সেই বড় বড় আগেকার কিরকম বন্দুক আছে ঢাল তরোয়াল অনেক কিছু আছে দেখাব ভিক্টোরিয়ার উপরে একটা পরী দেখা যায় আচ্ছা ঠিক আছে রে সময় মতো ফোন করিস পরে ঠিক আছে